স্থানীয় কিছু দাতব্য সংস্থা বা সম্প্রদায় বড্ পশ্চিম বর্ধমান জেলার অ অন্তর্গত হলো রাজকুমার খান ডক্টর রাজকুমার খান ডেন্টোস্মাইল বার্ডওয়ান ডায়াগনোস্টিক রিসার্চ কোসবান স্টোর্স সাহা ডেন্টাল কেয়ার ইজোন হেলথকেয়ার আসানসোল মেডিক্যাল সেন্টার আসানসোল নেত্রালয় নৌসব ডেন্টাল কেয়ার কালী মাতা এন্টারপ্রাইজ অ্যান্ড রাজা এসএনজি বাগ ডেন্টাল ক্লিনিক ইত্যাদি এই সব দাতব্য সংস্থা হলো এক ধরনের অলাভজনক সংস্থা এটি অন্যান্য অলাভজনক সংস্থা থেকে আলাদা কারণ এটি মূলত জনসেবামূলক উদ্দেশ্য নিয়ে কাজ করে পাশাপাশি সামাজিক মঙ্গল যেমন শিক্ষা ধর্ম বা অন্যান্য কার্যক্রম যার লক্ষ্য জনস্বার্থ বা জনসাধারণের ভালো নিয়ে কাজ করা আর্থিক পরিসংখ্যান একটি দাতব্য সংস্থা আর্থিকভাবে কতটা টেকসই তা যাচাই করার গুরুত্বপূর্ণ নির্দেশক বিশেষ করে দাতব্য মূল্যায়কদের কাছে এই তথ্য দাতা এবং সমাজের কাছে দাতব্য সংস্থার সুনামের ব্যাপারে প্রভাব ফেলতে পারে ফলশ্রুতিতে দাতব্য সংস্থার আর্থিক অগ্রগতিকেও দাতব্য সংস্থাগুলো অনেক সময় অনুদানের জন্য লাভজনক সংস্থার ওপর কিছুটা নির্ভর করে দাতব্য সংস্থাকে দেওয়া এই অনুদানগুলো কর্পোরেট জনসেবামূলক কাজে একটি বিশাল অংশকে প্রতিনিধিত্ব করে প্রায়শই সমাজের অভাবী লোকেরা সবচেয়ে উপেক্ষিত হয় সমাজ এবং সরকারিগুলি যাদের প্রয়োজন তাদের সুরক্ষার জন্য সেট আপ করা হয়নি এই কারণে দাতব্য সংস্থাগুলি এখানে শূন্যস্থান পূরণ করতে এবং সবচেয়ে দুর্বলদের সাহায্য করার জন্য উৎসর্গীকৃত সংস্থা সরবরাহ করা হয়ে থাকে পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গতে কাছাকাছি আমার বাড়ির কাছাকাছি কোনো বৃদ্ধাশ্রম বা শিশুযত্ন কেন্দ্র বা ফস্টার হোম নেই হ্যাঁ আমি অবশ্যই ক্রমশ বাড়তে থাকা গৃহহীন পরিবার দেখেছি কেননা এখন আজকাল সমাজের যা অবস্থা তাতে দেখতেই পাওয়া যায় গৃহহীন পরিবারকে